আমি আমার বাগানের গাছপালা বেশিরভাগ নার্সারি থেকেই আনি আমি এগুলো নার্সারি থেকেই উৎস করি নার্সারিতে আরামবাগ পল্লিশ্রী নার্সারি থেকে আমি বেশিরভাগ গাছপালা নিয়ে আসি এবং এই গাছগুলি আমার উৎস ব্যবহার খুবই করি কারণ এই গাছগুলি আমি যেমন ধরুন শিশু গাছ আরও রয়েছে মেহগনি গাছ কারণ মেহগনি গাছের প্রচুরই দাম ওই গাছ সকলের বেশি দামে বিক্রি করা হয় সেগুন কাঠ সেগুন গাছ লাগাই সেগুন গাছের প্রচুরই দাম আপনারা সকলেই জানেন তাই সেগুন গাছটাও লাগাই মেহগনির গাছ লাগাই এই সব গাছ লাগাতে আমার খুব উৎস হয়ে ব্যবহার করি আরও রয়েছে আরও যেমন ধরুন আম গাছ জাম গাছ এই সব গাছগুলোতেও জ্বালানি হয় রান্নার ক্ষেত্রেও খুব ব্যবহার করা হয় কাঠ কাঠগুলো আমাদের রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হয় আবার এই সেগুন কাঠগুলো খুব কড়া দামে বিক্রি হয় ওই কাঠের খুব ভালো চেয়ার সোফা খুব মজবুত হয় এবং মেহগনি গাছও খুব বিক্রি হয় কারণ এখানে হাসপাতালের ডাক্তাররাও এই সব গাছ কেনে বেশি দামে এই গাছের দামও বেশি আর আর উৎসও বিরাট এই জন্য আমি এসব গাছ ব্যবহার করে থাকি